হ্যালো আপনি কি রুচিতম রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আমি সেদিনে খাবারের অর্ডার দিয়ে এসছিলাম আপনি আমাকে ফোন নম্বরটা দিয়েছিলেন তো আপনি যে ডেলিভারি বয়টাকে দিয়ে খাবারটা পাঠিয়েছেন তিনি খাবার নিয়ে এসছেন কিন্তু আমাকে বাড়িতে না দেখে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলো তারপর একজনকে বললো এবং সে আমাকে এসে যখন বললো তখন গেলাম তিনি বলছেন আপনি আমি কখন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি আপনি এতক্ষণে এলেন অথচ আমি তার কোনো ডাক পাইওনি বা আমাকে কেউ বলেওনি এবং আমি যখন তাকে আবার বলতে গেলাম আপনি তো আমাকে ফোন করতে পারতেন আমি তো কাল ফোন নম্বর দিয়ে এসছিলাম কিন্তু তিনি তখন বললেন যে ফোন করছিলাম আপনার লাগেনি এই নিয়ে সে আমার সঙ্গে তর্কাতর্কি লেগে গেলো আমি বললাম যে তর্কাতর্কি করে কোনো লাভ নাই যদি আপনার খুব অসুবিধা হয় তাহলে আমি মালিককে ফোন করছি এই বলে তার সঙ্গে আমি খাবারটা আস্তে আস্তে নিয়ে নিলাম কিন্তু সে আমার সঙ্গে খুব অভদ্র ব্যবহার করলো